ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে দুর্গোৎসব এবং ছুটির দিনগুলি হল রবীন্দ্র জয়ন্তী গান্ধী জয়ন্তী পনেরোই আগস্ট এ ধরনের হ্যাঁ ছুটির দিন রয়েছে এগুলো উদযাপিত হয় রবীন্দ্র জয়ন্তীর কথা যদি বলা হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি রেখে টেবিলের বা হচ্ছে চেয়ারের উপর রেখে সেটাকে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে সেখানে সমস্ত শিক্ষার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ সম্মন্ধে শিক্ষক মহাশয় সেখানে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন এবং ফুলের মালা ইত্যাদি দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় এভাবে পনেরোই আগস্টের কথা যদি ধরা হয় সেটা উদযাপিত হয় সমস্ত শিক্ষার্থীর উপস্থিতিতে সেখানে শিক্ষক মহাশয় পনেরোই আগস্ট বা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্মন্ধে নানা ধরনের কথা তুলে ধরেন এভাবে সবাই লাইন দিয়ে রাস্তার উপর একটা মিছিল আকারে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়ে থাকে